হ্যাঁ প্রধ প্রথমত আইনত নাম পরিবর্তন করার জন্য প্যান কার্ডে আমাকেই প্রথমত যেখানে প্যান কার্ড সং সংশোধন হয় বিডিও হোক এসডিও হোক বা অনলাইনের মাধ্যমেও যদি হয় তো আমাকে সেখানে আগে যেতে হবে এবং কী তার ফরম্যালিটিসগুলো দেখতে হবে কী কী করতে হবে কী কী নথিপত্র নথিপত্র লাগবে সেগুলোকে আমাকে সরবরাহ করতে হবে এবং সেগুলোকে সরবরাহ করার পর আমাকে যেই তার কাছে যেতে হবে যে প্যান কার্ড করে বা প্যান কার্ড সংশোধন করে তো সেখানে গিয়ে আমাকে জিজ্ঞাসা করতে হবে ফর্ম্যালিটিসগুলো কী কী এবং যেগুলো আমাকে বলবে সেগুলো আমাকে নিয়ে সব ফর্মালিটিসগুলো পূরণ করতে হবে ফর্ম হয়তো দেবে সেই ফর্মগুলো আমাকে ফিল আপ করতে হবে ফিল আপ করে তারপরে আমাকে সব কিছু ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে তখন সেইখানে সাবমিট করতে হবে তো সাবমিট করার পর তখন কী কী প্রক্রিয়া আছে সেগুলো তারা পূরণ করে তখন আমাকে আমার সংশোধন করে আমাকে প্যান কার্ড আমাকে দেবে